পশুপণ্য প্রক্রিয়াকরণের কিছু সাধারণ পদ্ধতির কথা যদি বলতেই হয় পশুপণ্য কিন্তু প্রধানত যেভাবে এখন রপ্তানি বা আমদানি হচ্ছে তা কিন্তু সত্যি খুব অন্যায় জাতীয় একটি কাজ সরকারের অধীনে গিয়েই কিন্তু মানুষ এইসব কাজগুলি করে যাচ্ছে এইগুলি কিন্তু ঠিক না এগুলি একটি পশুকে চূড়ান্ত গুণমানে প্রভাবিত করে সেই বিশেষ প্রক্রিয়ার দ্বারা এই প্রক্রিয়াটি বিভিন্ন ইনজেকশন ওষুধ এর মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে জবাই করা বা কসাই করার যে ব্যাপারটা এগুলো কিন্তু একদমই ঠিক না প্রত্যেকটি মানুষকে কিন্তু বুঝতে হবে যে একটি পশুকে হত্যা করা মানে একটা পাপ করা পাপকার্য করা হচ্ছে এবং সেটি সরকারের অধীনে গিয়ে করা তো একটা অপরাধ অপরাধ করা হচ্ছে